আমার প্রিয় বাংলা শব্দ বা বাক্যাংশ হলো রাখে হরি মারে কে তো এই বাক্যটি আমি খুব ভীষণভাবে পছন্দ করি কারণ এই বাক্যের মধ্যে এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটা আমার মনকে খুব উপকৃত করে বা খুব আনন্দিত করে যেমন আমি কোনো কিছু কাজের সময় আমি মনে করি যে কোনো কিছু বিপদে পড়লে রাখে হরি তো মারে কে তাই এই বাক্যাংশটি আমি বেশ কথায় কথাতেই এটি আমি প্রচলন করে থাকি আর তাছাড়া বাংলা ভাষায় মানুষ হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করি কারণ আমি নিজে মনে করি যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষায় সমস্ত মানুষ কথা বলতে পারে না কিন্তু আমরা সমস্ত ভাষাতেই কথা বলতে পারি আমরা হিন্দি ইংরেজি গুজরাটি মারাঠি যে কোনো ভাষাতেই আমরা কথা বলতে পারি কিন্তু অন্যান্য ভাষাভাষীর মানুষেরা আমাদের এই বাংলা ভাষায় স চট করে কথা বলতে পারে না কারণ তাদের এই ভাষাটি সবথেকে কঠিন মনে হয় আর সেখানেই আমাদের গর্ববোধ যে আমরা বাঙালি হয়েও আমরা আমাদের বাংলা ভাষার মানুষ হয়েও আমরা সমস্ত ভাষাই বলতে পারি কিন্তু তারা আমাদের ভাষা বলতে পারে না